হ্যালো হ্যাঁ ফোন করলেন বলুন দেখি কি অসুবিধা আচ্ছা তা কোথায় রাখা ছিলো রাস্তায় রাস্তায় একদম রাস্তাতে ছিলো তা খুঁজে দেখেছেন ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার গাড়ির নম্বর মনে আছে তো আচ্ছা নম্বর যদি থাকে তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে আচ্ছা আপনি রাস্তায় গাড়ি আও আপনাদের একটাই দোষ আপনারা রাস্তাঘাটে গাড়ি রেখে যান কেন রাস্তাঘাটে গাড়ি রেখে চলে গেলে আমাদের সঙ্গে বলেও রেখে গেলে তো সুবিধা হয় তা যাই হোক রাস্তায় গাড়ি রাখবেন না আর এক একটা কাজ করুন আপনি আপাতত আপনার এলাকাতে গিয়ে থানাতে ডায়রি করুন আপনার নম্বর দিয়ে নম্বর দিয়ে ডায়রি করুন সেখান থেকে সেখান থেকে ডায়রি করার পরে তাদের কাছে শুনুন যে কি আর কি কাজ ক কী কর্তব্য আছে কারণ জানেন আমাদের তো রাস্তার ডিউটি আমরা রাস্তাতে থাকি কিন্তু আমাদের সঙ্গে বলাই উ ঠিক ছিলো আপনার কিন্তু সে ভুল তো আপনার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি থানাতে আগে দেখুন থানাতে ডায়রি করে দেখুন ওখানে কি বলতে চাচ্ছে আর নম্বর টাম্বারগুলো একবার দিয়ে দেবেন তাহলে রাখছি মাংস তো খাওয়া হইলো না